আমার রান্নার ক্ষেত্রে হঠাৎ করে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনাটি হলো আগে আমার গ্যাস থাকেনি হঠাৎ করে উনানে রাঁধতে রাঁধতে খুব কষ্টসিষ্ট করে একটি গ্যাস সিলিন্ডার এবং গ্যাস ওভেন নিলাম কিন্তু গ্যাসে রাঁধতে রাঁধতে হঠাৎ করে দেখি গ্যাসের সিলিন্ডারের মাথার দিকে একটু গ্যাস গন্ধ ছাড়ছিল কিন্তু সেটা হঠাৎ আজ থেকে আস্তে আস্তে হতে হতে সেটা হঠাৎ জ্বলে ওঠে সঙ্গে সঙ্গে সবাই চ্যাঁচাতে থাকে যে বন্ধ করো বন্ধ করো কিন্তু আমি হঠাৎ করে একটা ভিজে চট এনে পাশ থেকে সেই গ্যাস সিলিন্ডারের মাথাটা চিপে ধরি ফলে আগুনটি বন্ধ হয় না হলে পুরোটাই ঘরটায় আগুন ধরে যেত এবং প্রচুর ক্ষতি হত